আমি কিছুদিন আগে অনলাইনে অর্থাৎ ফ্লিপকার্ট থেকে অরিফ্লিমের একটা হেয়ার অয়েল অর্ডার করেছিলাম সেই তেলটি খুবই সুন্দর আর আমার চুল পড়ার সমস্যার জন্যই সেই তেলটি আমি নিয়েছিলাম সেই চুল পড়ার সমস্যাও কিছুটা মিটেছে তো তেলটি আমার খুবই ভালো লেগেছে